এ যাবৎ আমার জীবনের সবথেকে ভালো কাজ হল মাধ্যমিকে নিজের এবং নিজের পরিবারের মনের মতো ফল লাভ করা আর আমার কাছে এটি অত্যন্ত গর্বের বিষয়ও কারণ আমার মা সবসময়ই চাইতো আমি আমার পরিবারে খুব ভালো নম্বর নিয়ে ভালোভাবে পড়াশোনা করে পাস করি মা আমাকে এজন্য সব সময় উদ্বুদ্ধ করেছে এবং মায়ের নিরলস প্রচেষ্টা আমাকে ভালো ফল লাভে সাহায্য করেছে আমি এইভাবে আমার পরিবারকে খুশি করতে পেরেছি তার জন্য আমি অত্যন্ত গর্ব বোধ করি